হ্যাঁ এইত্তো চলে যাচ্ছে গো ওরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার সাথেও তারপর তোমার তোমার কেনাকাটা বিক্রি বাট্টা কেমন চলছে তাই চিন্তা করো এইটার ওপর তোমার নির্ভর হুম

হুম হুম ও

হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই গো হ্যাঁ আরে ঘুরতে যাবো তো বেড়াতে যাবো সবাই মিলে কোথায় ট্রেনে হুম ও বাবা কী বলো গো আমরা তো যাবো সব বেড়াতে বাবা এই এখন হ্যাঁ হ্যাঁ এই একটা ট্রেনের হয়েছে গো থেকে থেকেই আজকের এখানে অ্যাক্সিডেন্ট ওখানে অ্যাক্সিডেন্ট সব বাচ্চা কাচ্চা নিয়ে যাবো সবাই মিলে এটা তো ভয়ই লাগছে এখন হুম হুম হুম ও হুম হ্যাঁ হ্যাঁ আছে তোমার বাড়ির সব ভালো তো হ্যাঁ আচ্ছা সাবধানে নেমো হ্যাঁ আবার একদিন দেখা হবে কথা হবে অনেক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নামো নামো হ্যাঁ হ্যাঁ